নমস্কার কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো হ্যাঁ হ্যাঁ আমরা তো পর্যটকদের ঘোরাই হ্যাঁ অবশ্যই যাব কি আপনি কি ওখানে থাকবেন না আমি দিয়ে চলে আসবো বা বা চারদিকটা কি ঘুরবেন আপনি আচ্ছা ঠিক আছে আমাদের এখানে আপনি যদি বলেন ওখানে দাঁড়িয়ে থাকতে আর চারদিকটা ঘুরবেন তাহলে তার জন্য আলাদা রেট আর যদি বলেন ছেড়ে দিয়ে চলে আসবো তার জন্য আলাদা রেট হ্যাঁ আর এখানে আমাদের আমাদের এখানে একটা মেলাও হয় আপনি যদি বলেন তো ওইখানে মেলাটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখতে দেখাতে পারি আর ওখানেও থাকব আরও অনেক পর্যটন দেখব অনেক পর্যটক তো আসে এখানে ঘুরতে অনেক ঘোরার জায়গা আছে তো সেগুলোও ঘোরাব তো টোটাল এরকম ঘোরালে দুহাজার টাকা আর যদি বলেন শুধু ছেড়ে দিয়ে চলে আসবো আর আনতে যাব তাহলে হাজার আটশোর ওরকম নেব

আচ্ছা আচ্ছা ঠিক আছে কোথায় ফটো গ্যালারি অন্বেষণের কাছে যাবেন তাই তো এখন আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু অপেক্ষা করুন ঠিক আছে